নাচ মানুষের মানসিক ভারসাম্যকে উন্নত করে মাছ নাচের দ্বারা মানুষ তৃপ্ত হয় এবং মানসিক যত জ্বালা যন্ত্রনা আছে সেখান থেকে তাদের মুক্তি ঘটে নাচের মাধ্যমে আমরা একসাথে অনেকে একসাথে এক এক মনে এক এক মনে এক প্রাণে সবাইকে জড়ো করতে পারি এবং নাচের মাধ্যমে নিজের মানসিক ও শারীরিক উন্নত উন্নতি ঘটে যা অন্য মানুষকেও আনন্দ দেয় এবং নিজেকেও প্রফুল্ল দান করে আমি চাই যে এই নাচের মাধ্যমে মানুষ নিজেকে নিজের বুদ্ধিমত্তাকে বাড়াতে পারে এবং না নাচ হচ্চে এমন একটি শ শখ যা মানুষকে আরো উন্নত শিখরে নিয়ে যেতে পারে এবং তার চারিত্রিক গঠনে নাচ আমি মনে করি যে খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা বহন করে থাকে সেই জন্য আমি চাই যে আমাদের যে পূর্বজন্ম বা যে শিশুরা যদি এই নাচের প্রতি আকৃষ্ট হয় তাহলে আমাদের সমাজ আরো বেড়ে উঠবে আরো ফুলে ফেঁপে সুন্দর হয়ে উঠবে